বর্তমানে ভারত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার মধ্যে কয়েকটি হল প্রথমেই করোনা ভাইরাস এবং ভারতের সাথে অন্য দেশের যুদ্ধ এবং শিক্ষার হার চাকরি বাকরি না পাওয়ার জন্য ভারতের কিছু সমস্যা আমি প্রথমেই করোনা ভাইরাস নিয়ে কিছু বলতে চাই করোনা ভাইরাসের মতো অতিবহ মহামারী এবং মারণ রোগের থেকে ভারতবর্ষ একাধিকভাবে লড়াই করে চলেছে এবং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন টিকাকরণের মাধ্যমে করোনা ভাইরাসকে ব্যাহত করেছে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে